আমি একটা রেস্তরাঁতে একদিন খাবার অর্ডার করেছিলাম আমরা এই বউদি রেস্তরাঁতে খাবার অর্ডার করি সেখানে প্রতিদিন অর্ডার করি সেই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে নতুন একটা রেস্তরাঁ থেকে অর্ডার করব সেই জন্য দাদাভাই রেস্তরাঁ আমাদের এখানে আছে তাই দাদাভাই নামে রেস্তরাঁতে খাবার অর্ডার করেছিলাম যেমন অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন পকোড়া বা মোমো এরকম তিন চারটে বা কোল্ড ড্রিঙ্কস এর সাথেই এর কোল্ড ড্রিঙ্কসটা শেষে খাবার জন্য আমরা চার পাঁচটা জিনিস অর্ডার করেছিলাম তার সাথে ছিল চাউমিন সে প্যাকেজ করে আমাদের বাড়িতে দিয়ে এসেছিল সে ডেলিভারি বয় সময় মতো আমি যে সময় মতো খুঁজেছিলাম তার পাঁচ মিনিট আগে চলে এসেছিল তাহলে অন্য ডেলিভারি বয়রা অন্য রেস্তরাঁ থেকে অর্ডার দিলে তারা কিছুটা দেরিতে দিয়ে আসে কিন্তু সেই রেস্তরাঁ থেকে আমি সময় মতো খাবারটা পেয়েছিলাম এবং কিছুটা আগে পেয়ে গিয়েছিলাম এবং সে খাওয়ারটি পাওয়ার ফলে আমি সময় মতো খেতে পেয়েছিলাম আমাদের পরিবার সবাই ভালোভাবে আমাদের সব বাচ্চা ছেলেমেয়েরা যারা আছে সবাই ঠিক মতো খেয়ে শুয়ে পড়েছিল এবং অন্যান্য রেস্তরাঁয় যেরকম খাবার খেয়েছি আমি যতটা সুন্দর হয় তার তুলনায় ওই দাদাভাই রেস্তরাঁতে খুব সুন্দর খুব সুন্দর করেছে ডেলিভারি বয় যেমন খুব সময়ের সাথে ঠিক সময় খাবারটি পৌঁছে দিয়েছে এবং সময়ের সাথে সাথে পৌঁছে দেওয়ার সাথে সাথে সে খাওয়ারটি খুব সুন্দর হয়েছে সে রেস্তরাঁতে

চাউমিনটা খুব সুন্দর করেছিল তাই অনেক সবজি দেওয়া ছিল এবং আমি সেই খাবার সুন্দর হয়েছিল তার জন্য আমি তাকে ফিডব্যাক দিতে চাই এবং ডেলিভারি বয়কে বলেছিলাম তারপরে আমি আবার খাবার অর্ডার করেছিলাম ওই রেস্তরাঁতে সে ডেলিভারি বয়কে আমি এক্সট্রা কিছু টাকা দিয়েছিলাম কারণ তার আগের দিনে সে ঠিক মতো সময়ভাবে সময় মতো পৌঁছে দিয়েছিল বলে এবং সেই দিনও পৌঁছে দিয়েছিল এবং তার সাথে সাথে খাবারটি খুব সুন্দর হয়েছিল আমি তাদেরকে ফোন ফোন করে সে রেস্তরাঁকে খাবারটি সুন্দর হওয়ার কারণে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছিলাম ধন্যবাদ জানানোর ফলে তারা বলেছিল আমাদের এখানে তো প্রতিদিনই এরকমই সুন্দর খাবার হয় আমি বলেছিলাম ঠিক আছে ধন্যবাদ কাকু এত সুন্দর খাবার দেওয়ার জন্য এবং আমি তাকে কিছু টাকাও দিয়েছিলাম পাঁচশো টাকা এক্সট্রা দিয়েছিলাম ডেলিভারি বয়কে খুব সুন্দর হয়েছিল এবং ঠিক সময় মতো পৌঁছে দিয়েছিল বলে সেই জন্য আমি ফিডব্যাক দিয়েছিলাম এবং অনেক ফিডব্যাকের কথাও বলেছিলাম তাদের দুজনকে সেই রেস্তরাঁর মালিককে ও ডেলিভারি বয়কে